হ্যাঁ আমি ঘন ঘন শহরে যাই কারণ আমার একটা ছোট্ট মুদিখানা দোকান আছে দোকানের সমগ্র জিনিস নিতে গেলে আমাকে শহরে যেতেই হয় তাছাড়া আমি মাঝে মাঝে এমনিই যাই গিয়ে আমার যে দরকারগুলো থাকে সেগুলো আমি মেটাই আমি শহরে অনেক সময় আমার ব্যবসার সূত্রে আমি শহরে যাই এবং বিভিন্ন ধরনের সামগ্রী যত আইটেম আমি পাই সেগুলো নিয়ে আসার চেষ্টা করি এবং আমার খরিদ্দারগণকে সমস্ত মাল মানে সুস্ত মানে সস্তা সুবিধা করে আমি ব্যবসা করার চেষ্টা করি ব্যবসায় আমার সততা এবং এই সততার স জন্যই আমি এই ব্যবসা করি খদ্দের যাতে আমার দোকানে সততার সো সহিত মাল খরিদ করতে পারে